এখন বাংলা ভাষাটা এমনই হয়েছে যে বাংলা ভাষাতে আর কেউ কথাই বলে না হট করে সবাইকে আমরা আমি যেমন আমার ছেলে মেয়েদেরকে ছোটোর থেকে আমি বাবাকে বাবা বলা মাকে মা বলা এগুলো বলতে বলি সবাইকে সম্পর্ক দিয়ে কথা বলতে বলি যেমন বাং আমরা যেমন বাংলা বাংলাতে কথা বলতে বলি কিন্তু এখনকারের ছেলে মেয়েরা বাবাকে ব্যাব পাপা ড্যাডি এই সব বলে মাকে মাম্মি আরে মানে ওই কথাগুলো শুনতেও মনে হয় আমাদের মনে কেমন আঘাত লাগে যে মানে বাংলা ভাষায় বাংলাতে জন্ম নিয়ে বাংলা ভাষায় না কথা বললে সেটা মাতৃভূমিকে আমাদের মনে হয় অসম্মান করা হচ্ছে এবং বাংলা ভাষাতে না যদি মানুষ স্বাভাবিকভাবে যে বাংলাতে আমাদের এত এত সব মানে যে যে তারা সব এত কষ্ট করল বীররা যে বাংলা ভাঁ বাংলা বাঙালিটাকে মানে বাংলা দিয়ে জায়গাটাকে মানে উঁচু করে রাখার জন্য সেই জিনিসগুলো সব হারিয়ে যাচ্ছে তার জন্য আমাদের ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বাংলা ভাষাটাকের জন্য কত কষ্ট করেছে বর্ণপরিচয় রবীন্দ্র মানে রবীন্দ্রনাথ ঠাকুর তার কবিতা আরে কত আমাদের যেমন এমন কত কিছু শেখার আছে বাংলা বাংলা ভাষাটাকে যেমন আরও উন্নতি করার জন্য রানি রাসমণি স্বামী বিবেকা রানি রাসমণি রাজা রামমোহন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কত কিছু মানে লড়াই করার পর এই জায়গাটাকে নিয়ে এসেছে তা আমরা সেটাকে কী করছি না সে ভাষাগুলোকে বন্ধ করে দিয়ে আমরা আরও মা বাংলা ভাষাটাকে আরও মানে ক্ষতির পথের দিকে নিয়ে চলে যাচ্ছি তাই জন্য আমি আমার মনে হয় যে ছোটোর থেকে ছেলে মেয়েদেরকে বাংলা ভাষাতে কথা বলানো এবং স্ বাবাকে বাবা দাদাকে দাদা মাকে মা ঠাকুমাকে ঠাকুমা মানে যে যার বাংলায়ই সম্পর্ক দিয়ে কথা বললে তারা নিজেরাও সম্পর্কটার মানে বুঝবে এবং এতে আমাদের আরও মানে গভীরতা বাড়বে আর ছেলে মেয়েদেরকে ইংলিশ মিডিয়ামে না ভর্তি করে বাংলা মিডিয়ামে ভর্তি করে রেখে তারা যাতে আরও বাংলা জিনিসটাকে বুঝতে পারে বাংলা বর্ণপরিচয় অ আ ক খ যেমন এই ভাষাগুলোকে পড়লে তারা নিজেরাই বুঝতে পারবে যে এগুলোর মধ্যে কো আমাদের যেমন এই যেমন রবীন্দ্রনাথ ঠাকুর বা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর রানি না রাসমণি এদের যে কবিতাগুলো মানে এদের যে বইগুলো পড়লে তারা আমাদের ছোটো ছেলেরা বাচ্চাগুলো তাদের মনের মধ্যে কত আত্ম ইয়ে আসবে যে হ্যাঁ এরা আমাদের দেশের জন্য কত কী করেছে